দাদা অনেক দিন ধরে বলছেন আপনার সমস্যা শুনতে পাচ্ছি যে আপনার ব্যাক পেন সমস্যা আপনি এর জন্য কী করছেন শুধু ওষুধ খেলে বা ডাক্তার দেখালে হবে না ওষুধের অনেক সাইড এফেক্ট থাকে এতে আপনার কিডনি খারাপ হতে পারে এবং নানারকম প্রবলেম দেখা করতে পারে আপনি শারীরিক ব্যায়াম যোগা বা প্রাণায়াম এসব স্টার্ট করতে পারেন প্রথমে আপনি ধীরে ধীরে হাঁটা আরম্ভ করুন হাঁটতে হাঁটতে যখন ওই সেটা আপনার শরীর নিয়ে নেবে তখন আপনি একটু দৌড়োনো বা ছোটাছুটি করুন আর তারপরে প্রাণায়ামে সূর্য প্রাণায়াম করতে পারেন ওইটা কোমরের পক্ষে বা ব্যাক পেনের পক্ষে খুবই ভ উপকারী জিনিস আর আপনি তারপরে যদি হচ্ছে ওইগুলো যখন সহজ হয়ে যাবে এবং পেন্টটা একটু কমে যাবে তখন আপনি সাঁতার কাটতে পারেন বা সাঁতার কাটতে পারেন এবং সাঁতার আরও যে সমস্ত খাবার বা ডায়েটের খাবারের প্ল্যানগুলো আপনি একটু বদলাতে পারেন যে হেভি রিচ বা মাটন জাতীয় ফ্যাট জাতীয় মাংস না খেয়ে আপনি হালকা ফল সবজি বা এসব খাওয়া আরম্ভ করুন এতে আপনি আশা করি আপনার ব্যাকপেন অনেকটাই সুস্থ হয়ে যাবে এবং ভালোর দিকে যেতে পারে এবং সবচেয়ে বড়ো কথা শারীরিক প্রবলেমগুলো আর যেগুলো আছে সেগুলোও সলভ হতে পারে প্রাণায়ামটা করাটা খুবই জরুরি